হ্যালো এই তো আছি ভালো আছি তোরা কেমন আছিস কোথায় যাবি বল হ্যাঁ শনি মঙ্গলবারে ভালোই হয় পুজো দিলে বুঝলি তো রবিবারের থেকে শনিবার কালকে যাবি চল ক সময় বেরোবি হ্যাঁ মেট্রো করে যাবো কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ আবার স্কাই ওয়াক হয়েছে তো দক্ষিণেশ্বরের মতো ওইখানে দক্ষিণেশ্বরের মতো স্কাই ওয়াক হয়েছে ওইখানে হেঁটে হেঁটেই যাওয়া হ্যাঁ হ্যাঁ এখন জানি না স্কাই ওয়াকটা হলো মানে হো স্কাই ওয়াকটায় কে যাচ্ছে কি না তবে হয়েছে ওইখানে এটা শুনেছি আর হচ্ছে গেলেই তো পাণ্ডার মেলা ওরাই তো দাঁড়িয়ে থাকে সব জায়গায় কিছু বলার দরকার নেই ওদের সামনে সেই ওই বল তালে ওইখানেই ভোগ খাবি আচ্ছা ঠিক আছে ভোগ খাবো ওইখানে কুপন কাটতে হয় না কি জানি না তো ও আচ্ছা ঠিক আছে এই বাচ্চাগুলোকে নিয়ে যাবি তো আচ্ছা ঠিক আছে আর বৃষ্টি তো রেনকোট বর্ষায় ছাতা ফাতা সব নিস ওদের রেনকোট আর আমাদের জন্যে ছাতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওই নটার দিগে বেরোবো ওখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি তাহলে রেডি হয়ে থাকিস হুম